হ্যালো দাদা আমি একটি ছোট্ট যাত্রার জন্য একটি ক্যাব বুকিং করতে চাই গাড়িটি ঠিক চন্দ্রকোনা রোড থেকে চন্দ্রকোনা রোড থেকে দিঘা পর্যন্ত গাড়িটি যাবে যাবেন আমাদের বাড়ির লোক চারজন যাবেন ক্যাবটিতে ক্যাবটিতে ঠিক আপনি রাত্রি নটার সময় আমাদের বাড়িতে এসে লাগিয়ে দেবেন তারিখটা উল্লেখ করছি আপনি তারিখটা ঠিক নোট করে নেবেন তারিখটা হল পাঁচ তারিখ ছয়ের মাস দু হাজার তেইশে আমার বাড়িটি উল্লেখ করছে আমার বাড়ি হচ্ছে চন্দ্রকোনা রোডের উরগঞ্জ ইস্কুলের সামনে ইংলিশ মিডিয়াম ইস্কুলের সামনে আপনি এসে দাঁড়িয়ে থাকবেন আমার বাড়ি ওখানেই আপনি ঠিক চলে আসবেন